আমি পুরী যাওয়ার জন্য একটি ক্যাব বুক করেছিলাম কিন্তু দেখলাম যে ওয়েট করছি কিন্তু ক্যাবটি আসছে না তাই আমার আর কিছু করার নেই আমি আর ওয়েট করতে পারছি না তাই ক্যাবটি ক্যানসেল করলাম